হ্যালো কে বলছেন কী কারণ ও আসবেন তাহলে আমি স্পন্দন হসপিটাল আছে না মেদিনীপুরে ওইখানেই বসি চেম্বার করে ওই সোম মঙ্গল বুধ তিন দিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ভালো জায়গায় ভালো খরচা তো হবেই না ভালো খাবার খেলে ভালো খরচা হয় না সেরকম ভালো পরিষেবা পেতে গেলে তো ভালো খরচা তোমাকে করতেই হবে আর ওখানে যেগুলো লাগবে সেগুলো তো আপনাকে দিতেই হবে না কিছু করার নেই তো ওগুলো না দিলে কী করে ট্রিটমেন্ট হবে এখন পেটের সমস্যা মানে ও তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে সব কিছুর তো একটা ব্যাপার থাকে না আমি হয়ত আমার ফিসটা পাঁচশো টাকা সেখানে নয় দুশো টাকা কম নিলাম আপনার মুখ চেয়ে বাকিগুলোতো আমি করতে পারবনা ওগুলো তো আপনাকেই দিতে হবে আর রোগ হলে তো তার চিকিৎসা করতেই হবে না কিছু করার নেই তার জন্য তো অর্থ ব্যয় করতেই হবে তাহলে দেখো যদি ভালো পরিষেবা নেওয়া যায় কারণ ওইখানে খুব ভালো কারণ প্রতিদিন খুব মানে বেড টেড সব চেঞ্জ করা হয় বেশি বেডকভার বালিশের ওয়ার প্লাস আদার্স বাথরুম আর এগুলো দুবেলা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা ওইটা তো কেউ বলতে পারবে না ওটা কি বলা যায় যদি বাইরের দেশে কেউ ভেলোরে দেখাতে যায় অন্য কথাও দেখাতে যায় তাহলে কি রোগ একেবারে নির্মূল হয়ে যায় ওরকম তো বলা যাবে না না যেরকম আপনার রোগ সেরকম ওষুধ দেওয়া হবে সেই অসুধে কতটা কার্যকরি হবে আপনার উপরেও ডিপেন্ড করছে না আপনি যদি কোনও নেশাপানি করেন তাহলে কি ওষুধ কাজ দেবে সবকিছু বিরত থাকতে হবে শুধু মাত্র ওষুধটা কাজের জন্য আপনি যদি ভালোভাবে করেন তাহলেই হবে ঠিকঠাক না না আমিই দেখব আপনি আসবেন না ওই সোম শু সোম মঙ্গল বুধ তিন দিনের মধ্যে সকাল এগোরাটা থেকে দুপুর একটা অবধি এই টাইমটা আসবেন হ্যাঁ নামটা লেখাবেন লিখিয়ে তারপর আসবেন আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ হুম